হ্যাঁ ঘুরতে যেতে তো সবারই ভালো লাগে ঘুরতে যেতে কোথা আমি বাসের থেকে ট্রেনের জার্নিটাকেই বেশি প্রাধান্য দিই এটাই খুবই আরামদায়ক এর জন্য আমরা আগে থেকে কোনও এজেন্সিকে বুক করিয়ে নিই ওনারাই হোটেল বুক করে নেন টিকিট বুক করে নেন তিন চার মাস আগে থেকে তাতে আমাদের সুবিধা হয় আমাদের আর টিকিট কাটতেও ঝামেলা থাকে না আর হোটেল বুক করারও ঝামেলা থাকে না এরপরে আমরা সময় মতন যা যা আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু জিনিসপত্র কেনাকাটা করি ওষুধ ওষুধপত্র নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যা যা আমাদের লাগেজের রাখবে সেই সমস্ত জিনিসপত্র এরপরে আমাদের বাড়িতে যদি কোনও কাজকর্ম থাকে সেসব কাজকর্মগুলোকে মিটিয়ে নিই কাজকর্মগুলোকে মিটিয়ে সব আগের থেকে রেডি হয়ে থাকি যাতে কোনও যাওয়ার সময় কোনও কাজ না পড়ে কোনও তাড়া না থাকে এরপর এইভাবেই আমরা প্যাক জামাকাপড় প্যাক করেই নিই প্যাক ট্যাক করে এভাবেই আমরা পরিকল্পনা করি ঘুরতে যাওয়ার